হ্যাঁ আমি বাংলায় জন্মগ্রহন করেছি এর জন্য আমি খুবই গর্বিত একজন বাঙালি হিসেবে আমাদের দেশে বিভিন্ন মুনি ঋষিরা জন্মগ্রহন করেছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আমাদের বর্ণমালা শিখিয়েছেন যেমন স্বরবর্ণ ব্যাঞ্জনবর্ণ তার হাত ধরেই আমরা অ আ ক খ ইত্যাদি শিখে এর সাথে সাথে কবিগুরু রবীন্দ্রনাথ তিনি লিখেছেন অনেক কবিতা অনেক গান অনেক গল্প এবং অনেক উপন্যাস এর সাথে সাথেও কাজী নজরুল ইসলাম কবিগুরু সুকুমার রায় সত্যজিৎ রায় এনারাও বিভিন্ন বাংলা কবিতা গদ্য এই সমস্ত রচনা করেছেন এর সাথে সাথে আমাদের বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তিনিও বাংলায় আবিষ্কার করেছেন